হ্যালো নমস্কার আমি সুইটি সিনহা বলছি আপনি কি এমপি জুয়েলার্স থেকে কথা বলছেন আপনাদের এখানে সোনার কালেকশন কেমন আছে কত টাকা গ্রাম চলছে এখন আমি আপনার দোকান থেকে একটি সোনার নেকলেস বানাতে চাই আমি দশ গ্রামের একটি বানাতে চাই দশ গ্রামের সোনার নেকলেস বানাতে গেলে কি মজুরি আলাদা দিতে হবে তা মোটামুটি একটা আন্দাজ বলতে পারবে ঠিক আছে আমি কাল যাবো আরেকটা কথা আমার একটা পছন্দ করা নকশা আছে আপনাদের কালেকশন যদি আমার না পছন্দ হয় তো সেই নকশা দেখে কি আপনি আমাকে নেকলেস বানিয়ে দিতে পারবেন আপনার এখানে কানের এ কালেকশন কেমন আছে তাও টপসের মধ্যে বেশ ঝুমকো এইসবের মধ্যে কিছু কালেকশন আছে ও আর হাতের বালার মধ্যে ওকে ও কি রকম পড়বে ও আমার কাছে একটা ডিজাইন আছে আমি সেইটা দেখিয়ে যদি আপনাদের বলি বানিয়ে দিতে আপনারা বানিয়ে দেবেন হাতের হ্যাঁ বাইশ হ্যাঁ আমি আর আমার ভাইয়ের জন্য একটা সোনার চেনও বানাতে চাই চেনের মধ্যে কালেকশন কেমন আছে হ্যাঁ কত গ্রাম থেকে শুরু হচ্ছে চেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে কাল যাবো এখন রাখছি ভালো থাকবেন